হ্যালো আমি আপনার মেয়ের স্কুল থেকে বলছি হ্যাঁ আসলে একটা অঙ্কের ক্লাস চলছিলো তো সেখানে আপনার মেয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কেন অসুস্থ হয়েছে তো আমরা প্রথমে তো একটু জল টল দিলাম অনেক ডাকাডাকিও করছিলাম তো সারা আসছিলো না কোনো

হ্যাঁ হ্যাঁ এখন সুস্থ আছে এমনি জ্ঞানটা এসেছে তারপরেই আপনাকে ফোনটা করেছি আসলে আমরাও সেই টাইমে বুঝতে পারছিলাম না যে কী করবো না না সেইভাবে হচ্ছে ডাক্তার লাগবে না যেহেতু হচ্ছে আমি প্রাথমিক যেগুলো লাগে সেগুলো তো আগে করবো কারণ আমরাও তো একটা স্কুলের মানে শিক্ষিকা বুঝতে পারছেন তো আমাদেরও কিছু দায়িত্ব থাকে সেই কারণে আমরা আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন এখন একদম একদমই সুস্থ আছে এখন জ্ঞান এসেছে আর কথাও বলছে হ্যাঁ হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় তো অজ্ঞান হয়ে নীচে পড়েনি তো বেঞ্চের ওপরেই আর কি শোয়ানো হয়েছিলো মানে বেঞ্চেই অজ্ঞানটা হয়েছিলো তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর আপনি এসে তাহলে ওকে নিয়ে যাবেন এখন কথাও বলছে ঠিকই আছে চিন্তার কোনো বিষয় নেই না না এখন কোনও অসুস্থ কিছু দেখতে পাচ্ছি নি এবার আপনি বাড়ি একটু আপনার না না না বললাম না বেঞ্চেই বসেছিলো তো বেঞ্চে অজ্ঞানটা হয়েছে তাও আপনি ওকে একটা ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন একটা চেক আপ করিয়ে নেবেন তো সেই জন্যই একটা আপনাকে কল করি না বেশি নয় ওই পনেরো কুড়ি মিনিট আগে হয়েছিলো এবার যেহেতু হচ্ছে আমরাও মানে প্রথমে আগে তো বাচ্চার দেখাশোনাটা করবো না তারপরে তো আপনাকে কল করবো আগে আমরা নিজেরা দেখাশুনো করলাম জ্ঞান আসলো তারপর আপনাকে কল করছি আমাদের স্কুলেরও তো কিছু একটা দায়িত্ব থাকে বুঝতে পারছেন না না না ভয়ের কিছু নেই আপনার তাড়াহুড়ো করেও আসতে হবে না ও এখন সুস্থ আছে ফ্যানের তলায় বসিয়ে রেখেছি আমাদের কাছেই আছে কোনো চিন্তা নেই আপনি আসুন আর এসে বাচ্চাকে নিয়ে যান হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও আমাদের কাছেই আছে সেফ আছে কোনো ব্যাপার না আপনার সময় করে এসে আপনি ওকে একটু নিয়ে যান হুম ঠিক আছে ঠিক আছে ওটাই জানানোর ছিলো হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে